আমি আমার বাগানে গাছের জন্য প্রথমত আমার বাড়ির কৃষিজ সারের ব্যবহার করি কারণ আমি আমার গাছের নিজে যত্ন নিতে খুব ভালোবাসি আর তাছাড়া আমি আমার মানে আমার জমিতে বা মাঠে যেখানে আমি কৃষিজ ফসল উৎপন্ন করি সেখানে গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি আমার নার্সারি বা কোনো রাসায়নিক দোকানের থেকে সেখানকার ওষুধ নিয়ে ব্যবহার করি এর ফলে ওখানকার ফসলের মানও খুব ভালো থাকে এবং আমি সেই কৃষিজ ফসল উৎপাদন করে সেটা বিক্রি করে আমি আমি ভালো মুনাফা অর্জন করি আর আমি এইসব পরামর্শ আমার একজন চাষি বন্ধু আছে যিনি যার রাসায়নিক দোকান আছে আমি তার কাছ থেকে এসব পরামর্শ নিই এবং তার কথা মতো ও রাসায়নিক সার বা কৃত্রিম সার ব্যবহার করে আমি আমার ফসলের উন্নতি ঘটিয়েছে এবং ভবিস্যতে আরও উন্নতি ঘটাব